পোলট্রি ফার্ম পালন করা আমাদের বাড়ির পাশে একটি পোলট্রি ফার্ম আছে সেখানে একটি পোলট্রি ফার্ম চাষ করা হয় সুস্থ পোলট্রি সুস্থ রাখার জন্য তার জায়গা পরিষ্কার রাখতে হয় এবং তার সাথে পোলট্রি এবং খাদ্য ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এবং পোলট্রি নিয়মমতো সুস্থ ভালো রাখার জন্য দেখভালও করা হয় পোলট্রি যেন ঝিমিয়ে না পড়ে এবং পোলট্রির নড়াচড়া কম হয়ে গিয়েছে কি না তাদের নিয়মিত সুস্থ ও রাখার জন্য সুস্ত রাখার জন্য রাখার জন্য দু তিন মাস পরপর টিকাও ব্যবহার করা হয় টিকার এর ব্যবহার করার ফলে পোলট্রি যখন সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তারপর পোলট্রি পরিষ্কার ও পোলট্রির ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত খাদ্য ও খেয়াল রাখতে হবে পোলট্রির যে যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তাদের শরীর এবং অবস্থা ভালো কি না দেখে ব্যবসায়ীদের বিক্রি ই করতে হবে এবং মানুষের সুস্থ রাখার জন্য পোলট্রি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে